স্যার স্যার একদিন আমি আমার কারেন্টটা মানে খারাপ হয়ে গেছে ফোন করছি ফোন করছি বলছি হ্যাঁ যাবো আজ যাবো কাল যাবো এরম করে করে অনেক দিন হয়ে গেলো ম প্রায় পনেরো দিন আরও হয়ে গেলো কিছুতেই আসছে না আমি তো বয়েস হয়ে গেছে গরমের সময়ে এই বিল কারেন্টটা যদি না সেরে দেয় যায় তাহলে আমি টিকতে পারি না ওই জন্যে আবার একদিন আরেকবার ফোন করে জানছি যে আসছেন না কেন না খালি যাবো যাবো করছে এরম করলে হয় গরমের সময় একটু তাড়াতাড়ি করে দিয়ে গেলে তবে তো এগুলো সমস্য্যা ইয়ে হয় গরমটা কী করে না তো টিকবো হার্ট ফেল করার মতোন আর এতো গরম পড়ে টিকতে পারি না এইগুলো অভিযোগ জানাচ্ছি তবু আসছে না তাহলে এবারে কী করা যাবে যে অনেক এবারে ঠিক করেছি যদি না আসে আজ কালের ভিতর যদি না আসে আমরা অনেকগুলো মহিলা মিলে একার ওপর মলে চলে যাবো সেখানটা যদি না আমাদের কিছু ব্যবস্থা নেয় তাহলে কী হবে এগুলো দেখাশোনার না আপনারা না কিছু বললে ওরা যাবে না কারেন্টগুলো দেখতে খারাপ হয়ে গেছে মিটারটা দেখতে হবে কী হবে কি না হবে কী করে সারানো যায় সেটা সারিয়ে দিলে তবে তো আমরা ভালো কিছু বলবো